হ্যাঁ টুনি ম্যাডাম হ্যাঁ আপনি যে পোশাকগুলোর অর্ডারগুলো দিয়ে গেছিলো গেছিলেন মানে ওই যে শুভিলক্ষ্মী সুপারমার্কেট থেকে বলছি আমি চিনতে পেরেছেন কি আপনি যে পোশাকগুলোর অর্ডারগুলো দিয়ে গেছিলেন ওগুলো খুব সম্ভবত আমাদের কাল কাল দুপুরের মধ্যে চলে আসবে ঠিক আছে তো ম্যাডাম আপনি বলেছিলেন যে হাফ পেমেন্ট করবেন আগে তো আপনি বলেছিলেন মানে হাফ পেমেন্ট করে দেবেন অনেকগুলো তো পোশাকের ব্যাপার তো যদি পেমেন্টটা একটু ফোনপেতে করে দেন খুব ভালো হয় একটু হাত টান যাচ্ছে বুঝতেই তো পারছেন হাফ পেমেন্টটা ম্যাডাম আপনি বিকালের মধ্যে পাঠিয়ে দিন হাফ পেমেন্টটা তো কালকেই তো মার্কেটে যাচ্ছে কালকে হচ্ছে মা মার্কেটে গেলে বিকালের মধ্যে মোটামুটি আপনি যেগুলো অর্ডার করেছেন সব চলে আসবে আমাদের আরো প্রচুর মাল আসবে তো এ বছরে মানে এত বাকি পড়ে গেছে ম্যাডাম আর কি বলবো তো সেই কারণে যদি হাফ পেমেন্টটা করে দাও খুব ভালো হবে করে দিলে না না আনতে তো যাবে কালকে আনতে যাবে কালকে আনতে যাবে বিকালের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি বিকালে ম আমাদের মানে মার্কেটে আসুন না মার্কেটে চলে আসুন সমস্ত কিছু পেয়ে যাবেন আর বলছিলাম ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট করছি একটু পেমেন্টটা করে দিন মানে হাফ পেমেন্টটা একটু করে দিন বুঝতেই তো পারছেন হাত টান পুজোর সময় প্রচুর প্রচুর আমার বাকিতে চলে গেছে প্রচুর ঝামেলা হচ্ছে ম্যাডাম বুঝতে পারছেন তো আপনার কাছে রিকোয়েস্ট করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি আমার কাছে যা আপনি যখন যা দর চেয়েছেন আমি তো বলেছি ম্যাডাম আপনার কাছে তো আমি লাভ রাখি না বুঝতেই তো পারছেন ম্যাডাম তো বা আপনি কালকে কালকে মাল চলে আসবে আপনি সন্ধের মধ্যে চলে আসুন নইলে কালকে চলে আসুন হয়ে যাবে পেয়ে যাবেন আপনি আপনার মাল ঠিক আছে রাখছি ম্যাডাম তাহলে পেমেন্টটা করে দিন